আমি তো আজ সকালেই আসানসোল থেকে দুর্গাপুর স্টেশন যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম আপনাদের এজেন্সির সাথে সকাল দশটায় যথারীতি ক্যাব আসে এবং আমাকে এখন দুর্গাপুর স্টেশন অব্দি পৌঁছে দেওয়ার পর সেই ক্যাব যেই ভাড়া আপনাদের সাথে নির্ধারিত হয়েছিল যেটি কিনা দু হাজার টাকা তার ছাড়াও এক হাজার টাকা অতিরিক্ত মানে তিন হাজার টাকা দাবি করছে আপনারা অথবা আপনাদের ড্রাইভারের সাথে কথা বলুন এবং বলুন যে আমি আপনাদের এজেন্সির সাথে কথা বলে এই ক্যাবটিকে বুক করেছি যথারীতি আমার ভাড়াতেও যেন কথা অনুযায়ী নেওয়া হয় অথবা আমাকে এখানে ক্যাব ড্রাইভারকে টাকা দিতে আমি পারব না তাই আপনারা বলুন কিংবা আমাকে সরাসরি নাকচ করতে হবে